প্রাইভেট হেলথ ও কেয়ার বলতে গেলে পশ্চিমবঙ্গে সেখানে অর্থের পরিমাণ একটু বেশি লাগে অর্থাৎ তাদের একটু অর্থ দিতে হয় তাদের সব পরিমাণে পরিষেবা নেই নয়তো হাসপাতালে ক্লিনিং ডায়গোনোসিস সেন্টার এবং এমারজেন্সি গুডস ও হতপাতাল জফ্রে জেফির হাসপাতাল এসবগুলিতে আর এ সমস্ত সুবিধাগুলি পাতে গেলে তাদেরকে একটু বেশি পরিমাণ পয়সা খরচা পয়সা তারাই একমাত্র এখানে দেখাতে পারবে অর্থাৎ তারা এখানে ঠিক মতো করে সেবা নিতে তাদের কোনো অসুবিধা হবে না যাদের পয়সা নেই অতোএব আর্থিক দিক থেকে যারা একটু দুর্বল তারা কিন্তু এই প্রাইভেট হসপিটাল চিকিৎসা করাতে পারবে না কারণ তাদেরকে তার আগেই নাম এন্ট্রি করার আগে তাদেরকে বের করে দেবে এবং অক্সিজেন যোগ্য দিক থেকে তারা এই জনস্বাস্থ্য পরিবেশে তুলনা করলে দেখা যায় যে বেসরকারি হাসপাতালে অক্সিজেনের কোনো অভাব হয় না অর্থাৎ সেখানে বিভিন্ন পয়সার বিনিময়ে সব কিছু হয় তাই আপনার সব পরিষেবাই সঠিকভাবে পাবেন কিন্তু সরকারি হাসপাতালে যেহেতু পয়সা লাগে না এবং সেই ক্ষেত্রে ডাক্তাররাও কিন্তু ঠিক মতোভাবে দেখতে চায় না এখন আর তারা জানে যে এখানে বেকার খাটা মানে তাদের আর খুব অল্প পরিমাণে দেখে ছেড়ে দেয় এবং সেখানে অক্সিজেন তো পরিমাণ ঘাটতি থাকবেই অক্সিজেন যে পরিমাণে অক্সিজেন রাখা হয় সেই পরিমাণে তাদের ওই অক্সিজেনে হয়তো জোগান দিতে পারে না পারে না তাই জন্য বেশি অনেক বেশি পরিমাণে রোগী মারা যায় সরকারি হাসপাতালে